আমাদের নদীয়া জেলাতে অনেকগুলি পর্যটনকেন্দ্র রয়েছে যেমন রাজবাড়ি রাজবাড়িটি প্রায় ভগ্ন স্তুপের মতন হয়ে গিয়েছিলো সেটাকে এখন পর্যটকদের দেখার জন্য বা পর্যটকদের আসার সুবিধার্থে এখন কিন্তু সেটাকে বাগিয়ে গোছ করে রাখা হয়েচে এরকম আমরা চাই আমাদের আরো যেসব পর্যটক জায়গাগুলি রয়েছে পর্যটনের জায়গাগুলি রয়েছে সেই জায়গাগুলি যেন সরকার ভা দেখ থেকে উদ্যোগ নিয়ে এবং সেগুলিকে আরো রক্ষণাবেক্ষণ ভালো করে করা হয় কারণ আমাদের এখানে বিভিন্ন দেশ থেকে এবং দেশের বাইরে বিদেশে প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন বিভিন্ন মন্দির বা বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য কারণ এখানে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান উপলক্ষে এই জায়গাটি পরিচিত এবং এখানে মায়াপুর ইস্কন মন্দিরটি আমাদের এখানে খুব বিখ্যাত এখানে প্রত্যেক দিন নগর কীর্তন বের হয় এখানে বিভিন্ন দেশের মানুষ তারা আসেন এবং এই আমাদের অনুষ্ঠানে যোগদান করেন এবং তারা আনন্দ উপভোগ করেন এখানে মানুষদের থাকার জন্য যাতে আরো ভালো যোগাযোগ ব্যবস্থা করা যায় সেই ব্যবস্থা করতে হবে সড়ক পথ যাতে আরো ভালো হয় এবং পরিবহন ব্যবস্থাও যাতে আরো বেশি থাকে সেই ব্যবস্থার দিকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও আমাদের এখানে যে রেলপথ মাধ্যমটি রয়েছে সেই রেলপথ মাধ্যমে যাতায়াতের জন্য অনেক পরে পরে ট্রেনের যোগাযোগ রয়েছে কিন্তু সেটা আরো যাতে বেশি হয় এবং যাতে মানুষ আরও তাড়াতাড়ি আসতে পারে এবং সে এক দিনের মধ্যে এসেও ফিরে যেতে পারে সেই মতো সুযোগ সুবিধা করা থাকলে আরো ভালো হয়